সাম্প্রতিক বছরগু বছরগুলোতে ভারতীয় অর্থনৈতি বেড়ে চলেছে এবং বিকাশ কিছু শিল্প হল হস্তশিল্প কুটির শিল্প মানুষে এভাবে ব্যবসা করছে এবং নিজেকে প্রমাণিত করার জন্য অনেক কিছু নিজের হাতের কাজ নিজের পায়ে দাঁড়ানোর জন্য মানুষ অনেক কিছু ব্যবসা করছে হাতের কাজ মানুষ এতদিন আগে মানুষ যেভাবে ঘরের মধ্যে বসে থাকতো এখনো মানুষ আর সেভাবে বসে থাকে না মেয়েরা ছেলেরা সমানভাবে চলছে এবং তাদের দক্ষতা হিসাবে শিল্পকে বিকাশ করছে এবং বিভিন্ন জায়গায় মেলা দেয় এবং নিজেদের হাতের কাজ দেখায় অনেক জায়গায় পুরোনো পুরস্কারও পায় মানুষের হাতের কাজের জন্য হস্তশিল্প কুটির শিল্প প্রত্যেকটা মানুষ এখন এইভাবে করে নিজের ব্যবসাকে অনেক বৃদ্ধি করছে এবং বেড়ে চলেছে ইন্টারনেটের হচ্ছে আমাদের যে এখন অনেক কিছু মানুষ অনেক সময় খেতে পায় না তারা ঠিকঠাক তাদের ঘর বাড়ি নেই আগেকার যুগে কি হত এইসব আগে যখন ইন্টারনেট ছিল না ডিজিটালের যুগ ছিল না তখন মানুষ দিনের পর দিন অনাহারে পড়ে থাকতো মানুষ তাদের কোনো কিছু খবর পেত না এখন ইন্টারনেটের যুগ হয়ে মানুষ তাদের কাছে যাচ্ছে এবং তাদের তারা নিজেদের নিজেরদের কষ্টের কথা মানুষকে জানাচ্ছে এবং এইসব কথা শুনে কিছু মানুষ আছে তাদেরকে কিছু অনেক যে যেখানে থাকুক দেশের বাইরে থাকুক কিংবা দেশে থাকুক কিংবা এখন মানুষের হাতে অনেক টাইম কম সেই জন্য সেই সব মানুষকে সেই সব মানুষকে আর্থিকভাবে আর্থিকভাবে তাদেরকে সাহায্য করার জন্য তারা ব্যাঙ্কের ডিজিটালের মাধ্যমে ফোনপে মাধ্যমে গুগুল পে মাধ্যমে যে যেভাবে পারছে সে ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে তাকে তাদেরকে কিছু টাকা সাহায্য করছে এবং সেই টাকা যে তাকে তাদেরকে এই ইন্টারনেটের মাধ্যমে নিয়ে এসে সকল মানুষের সামনে তাদেরকে যে তুলে ধচ্ছে তাদের কি কষ্ট তারা ঘরে থাকতে পারছে না ঠিকঠাক খেতে পারছে না এইসব টাকা পয়সা সবাই যারা ব্যাংকিং করতে মাধ্যমে সে সব টাকা পয়সাগুলো তারা নিয়ে এসে সেই সব গরিব মানুষের হাতে দিয়ে দিচ্ছে তারা সেইভাবে এইভাবে মানুষের এই ডিজিটাল কিংবা ইন্টারনেট হওয়ার পরে মানুষও অনেক সুবিদা হয়েছে মানুষ সেইভাবে ব্যবহার করে মানুষ অনেকভাবে আর্থিক উপকার পাচ্ছে এইভাবে মানুষ মানুষকে পাশে দাঁড়াতে পাচ্ছে আপন মানুষ অনেক দেশ দূরান্ত থেকে মানুষের টাকা পয়সা এইভাবে আর্থিকের সাহায্য করতে পারছে এইভাবে মানুষের উপকারও হচ্ছে সবাই এবং যারা আসতে পারছে না তারাও সেইভাবে টাকা পয়সা পাঠিয়ে সেই সব মানুষের উপকার করছে